আমি আপনাদের কোম্পানির একটি কাস্টমার আপনাদের কোম্পানির একটি ক্যাব বুক করেছিলাম গত দুইদিন আগে তো সেখানে যে ড্রাইভারটা এসেছিলো আপনাদের তো কোম্পানিতে আগে থেকে পেমেন্টের ব্যবস্থা আছে তাই আমি আগে থেকে পেমেন্ট করেও দিই এবং যা পেমেন্ট থাকে সব করে দিয়েছিলাম কিন্তু সে এলো সে আমাকে বাড়ি পৌঁছালো তারপরে বাড়ি পৌঁছানোর পর সে আমাকে থামিয়ে বললো যে তাকে আরও টাকা দিতে হবে তো আমি টাকা দেওয়ার কথা তো আমি তাকে অস্বীকার করি আমি প্রথমেই তাকে অস্বীকার করে দিই কারণ আমনাদেরকে আমি প্রথমেই আমনাদের কোম্পানিতে টাকা পেমেন্ট করে দিয়েছিলাম তো সে জোর জবরদস্তি এবং খুব অভদ্র আচরণ করে তো অভদ্র আচরণের জন্য আমনাদের এখানে অভিযোগ জানাতে বাধ্য হচ্ছি কারণ এরকম যদি ড্রাইভার থাকে ড্রাইভার থাকে তাহলে আপনাদের কোম্পানির গ্রোথ হওয়া খুবই খুবই সমস্যার বিষয় হয়ে দাঁড়াবে কারণ এরকম যদি কেউ ব্যবহার করে তাহলে কেউ অডার কোত্তে চাইবে না এবং আমিও ভেবেছিলাম যে আপনাদের কোম্পানিতে আর কোনো অডার করব না কিন্তু ভাবলাম যে না কো একটা ড্রাইভার হতে পারে সব ড্রাইভারগুলো তো এরকম নয় তাহলে আমনাদেরকে অভিযোগ জানানো যাক তো ড্রাইভারটার নাম আমি অবশ্য ভুলে গেছি কিন্তু তার মুখ টুখ কিচ্ছু কিছুটা কিছুটা সে এই মানে ফর্সা দেখতে ছিলো এবং তার দাড়ি ছিলো না আর কপাল মাথায় টুপি পরে ছিলো লাল রঙের আর বাঁ হাতে একটা বালা ছিলো এবং ডান হাতে একটা ট্যাটু ছিলো আর ঘাড়েও একটা ট্যাটু ছিলো এবং সে লোকটির নাম অবশ্য আমি ভুলে গেছি কিন্তু আপনারা হয়তো এই পরিচয় দিলাম তাই আইডেন্টিফাই করতে পারবেন আর সেই লোকটি খুবই এরকমই অভদ্র আচরণ করেছে সে আমার হাতও ধরে নিয়েছিলো এবং তাকে আমি থাপ্পর মেরে আমি পালিয়ে এসেছি আর তিনি তাপরে আমাকে হুমকিও দিয়েছিলেন যে তোকে দেখে নেবো তো আমি বলে দিয়েছিলাম যে ঠিক আছে দেখা যাক কী হয় কে কত আগে বেরও তো আমি আমার নিজের সেফটির কথার চিন্তা করে আপনাদের কাছে অর্ডার দিচ্ছি না বলছি না এই অভিযোগটা জানাচ্ছি না কারণ আমার সেফটি আমি নিজেই অনেক বেশি শক্তিশালী আর একটা কথা বলব যে এরকম এরকম ড্রাইভার যেমন আপনা আপনারা আপনাদের ওই কোম্পানিতে না রাখেন আর ড্রাইভারদের প্রশিক্ষণ দিন যা ড্রাইভারের সাথে ভদ্র ব্যবহার করতে এবং হয়তো সে মানসিক মানসিক রোগের মধ্যে ভুগছে সেটাও হয়তো হতে পারে কারণ বাড়ি থেকেও হয়তো ঝামেলা হয়েছে বাড়িতে কারো সাথে অথবা কোনো বন্ধু বান্ধবের সাথে এবং সে আমাদের কাস্টমারের উপরে রাগটা ঝাড়ছে তো এটাও হতে পারে তো আমি আমি কিছু অবশ্য মনে করি নি কারণ টাকা চাইছে ঠিক আছে আমি না ঠিক আছে তখন ও হাতটা ধরে নিলো তাহলে আমি সেটা সেই সময় নিজের অবশ্যই রাগ উঠবে কারণ আমি আপনাদেরকে আগেই টাকা দিয়ে রেখেছি তো কেন টাকা দিতে যাব এবারে সে তো অনেক অশালীন সে কথা বলে আমাকে নানা ধরনের অশালীন কথা বলতে থাকে আমার স্ত্রীর নামে অনেক কিছু বলতে থাকে তো সেই সব আমি তোয়াক্কা করি না অবশ্য তবুও মাথায় যখনই কেউ কারোর স্ত্রীর নামে কোনো নিজের পরিজনের মধ্যে যদি কাউকে কিছু বলে তাহলে অবশ্যই তার মাথায় রাগ আসে তো সাধারণভাবে আমারও মাথায় রাগ এসেছিলো এবং তাকে আমি না তাকে আমি এক চড় বসিয়েছিলাম তো আপনাদেরকে যেটা আগে বললাম তো একটা কথা বলার যে আমাকে যে হ্যারাসমেন্টটা হতে হয়েছে সবার সবারই সঙ্গে না হলেও যদিও আমি নিজে অনুভব করেছি সেটা যেন অন্য কেউ না হয় সে বিষয়ে আপনাদেরা অবশ্যই আপনাদেরও কোম্পানি এখন অনেক বড়ো হয়ে যাচ্ছে এবং অনেক নাম করছে আপনাদের কোম্পানি ওলা ঠিক আছে তো আপনারা এ বিষয়ে অবশ্যই সতর্ক থাকুন কারণ এইসব না হলে আমনাদের কোম্পানির তো দুর্নাম হবেই এবং নানান রকমের সমস্যার দিকও হতে পারে এবং কোম্পানিটা হয়তো ব্যান্ডও করে দিয়া যেতে পারে বন্ধ হয়তো হয়ে যেতে পারে ধন্যবাদ এই বলে আমি আমার বক্তব্য রাখছি এই অভিযোগ জানিয়ে দিলাম এবার আপনাদের দরকার আপনাদের কোম্পানিকে আগিয়ে নিয়ে যাবেন না কি আবার সেই সেরকম এরকম জায়গায় পড়ে থাকুক ধন্যবাদ